হ্যাঁ হ্যালো হুম বলুন

আপনার আপনার ধা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি যে ধান চাষটা করেছেন আপনার মানে কত দিন হয়েছে তাহলে ইউরিয়া দিতে হবে ক বিঘে জমিন জমিন জমিন ক বিঘে

পাঁচ বিঘে বিঘে প্রতি পাঁচ কিলো করে দিতে হবে আর ফসফেট দিলে ভালো হয় ও ওইটা ওই একসাথেই মিশিয়ে ছড়াতে হবে ওটা তো একবারই দিলেই হবে কীটনাশক একটা তেল তেল মারতে হবে হুম হ্যাঁ ওটার জন্য একটা তেল মারতে হবে হামলা তেল বলে আছে ওই তেলটা মারতে হবে ওর জন্য আমার দোকানে আসতে হবে কিলো প্রতি সত্তর টাকা আমি তো বেশি ছাড় দিতে পারবো না পাঁচ টাকা ঠিক আছে ঠিক আছে আসবেন কবে